হ্যাঁ বল বল হ্যাঁ কেমন আছিস

ও রেজাল্ট কেমন হলো বা বা বাহ হুম বল

হুম আমিও তো এখন এই তোর এই তো ওমেন্সে পড়ছি রানিং হুম হুম হুম হুম হুম দেখ এখনও তো ফর্ম বেরোয়নি ফর্ম বেরোবে ঠিক আছে এই বলছে পাঁচ ছ সাত দিনের মধ্যেই ফর্ম বেরোবে তাহলে যখন ফর্মটা বেরোবে আমি তাহলে তখন তোকে ফোন করে দেবো তুই এসে একবার ফর্মটা তুলিস এবার দেখ তোর কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে যে কী উচ্চ মাধ্যমিকে কী কী ছিল তোর

তাহলে তাহলে ফিলোজফ তাহলে ও আচ্ছা তাহলে এই চারটের মধ্যে যেটাতে তোর নাম্বার ভালো হয়েছে বা যেটা নিয়ে তুই পড়তে চাস পরবর্তীকালে গ্র্যাজুয়েশন করতে চাস বা যেটাতে তুই জানিস যে এটা পড়লে আমার নাম্বার ভালো আসবে তাহলে সেই ধর তিন সবগুলোই তো আর্টসেরই তাহলে এসে একটা ফর্ম তুলিস তুলে ফেলিস কলেজে যেটা সবকটাই তো ভালো পল সায়েন্স বললি ফিলোজফি বললি সংস্কৃত বললি সবগুলোই মোটামুটি হিস্ট্রি বললি ভালোই যেটা নিয়ে তোর সুবিধা হবে সেটা নিয়েই তুই তাহলে ফর্ম তুলিস আর্টসের ফর্ম দিয়ে ফিল আপ করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জেরক্স দিয়ে ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে তারপরে এবার ওরা সেই নাম্বারের বেসিসে লিস্ট বার করে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট

হ্যাঁ ওই ফর্মেই লেখ ওই ফমেই ওই ফর্মেই লেখা আছে তোর কাস্টটা কী ওখানে কাস্টে দাগ দিলে তারপরে তাদের ক্যাটেগরি অনুযায়ী লিস্ট বার করবে সেই লিস্ট অনুযায়ী মানে তোকে এবার নাম যদি বেরোয় তাহলে সেই অনুযায়ী ইয়েতে মানে অ্যাডমিশন নিতে হবে বা কিছু যে আমি বলবো যে তুই যদি ওমেন্সের ফর্ম তুলিস তাহলে সঙ্গে সঙ্গে আরও পাশে আরও দুটো কলেজ আছে রাজ কলেজ বিবেকানন্দ কলেজ সেখানকারও ফর্মটা তুলে নিস মানে যেখানেই বেরোবে আগে সেই জাগাতেই সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ যে কেউ আমি তাহলে তাহলে এক কাজ করবো আমিই তুলে রাখবো তুই ভাইকে পাঠিয়ে দিস আমি ভাইয়ের হাতে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমি তাহলে তুলে রাখবো ফর্মটা বেরোলেই আমি তুলে রাখবো আর্টসের ফর্ম তাহলে তুই এসে একটা টাইম আমাকে ফোন করে এসে তাহলে নিয়ে যাস কিন্তু আমি কিন্তু আমাদের কলেজেরটাই তুলতে পারবো বিবেকানন্দ আর রাজেরটা তোকে কিন্তু তুলে নিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই কিন্তু এখনও ধর পাঁচ পাঁচ সাত দিন দেরি আছে এখনও অবধি ফর্মের কিছু বলেনি কলেজ থেকে ঠিক আছে কর যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটাই তো ভালো দেখ কোনটাতে নাম্বার বেশি এসেছে বা কোনটাতে পড়লে তোর ইজি হবে

ঠিক আছে অসুবিধা নেই পড় না যেটাতে তোর সুবিধা হবে সেটা তোর সেরকমই ফিল আপ করে জমা তখন লিস্টে দেখা যাবে তখন ডিসিশন নিবি কী পড়বি না পড়বি ঠিক আছে আর শোন না বলছি আমার না ক্লাস আছে ঠিক আছে আমি যাই তোকে আমি পরে ফোন করছি ক্লাসের পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি হ্যাঁ হুম হুম